সামাজিক দিক থেকে পশ্চিমবঙ্গে গোষ্ঠীগুলো বলতে যেমন কুমোর থেকে শুরু করলে কুমোররা যেমন হাঁটির হাঁড়ি হাঁড়ি গ্লাস বাটি থালা মাটির তৈরি করতো সেগুলি খুবই ভালো এবং খুবই পরিষ্কার হতো কিন্তু এখন বিজ্ঞানিক প্রযুক্তিতে দেখা যাচ্ছে যে গ্লাস হাঁড়ি বাটি সব কিছু থেকে শুরু করে এখন প্লাস্টিক স্টিল এবং অন্যান্য জিনিস থেকে তৈরি হয়ে হচ্ছে যার জন্য কুমোররা আর সেগুলি তৈরি করলেও সেরকম তাদের বিক্রি হচ্ছে না বা সেরম তারা কেউ কিনছে না সেই জন্য তাদের সেটি খুবই কম বিক্রি হওয়ার জন্য তাদের সংসার তাদের সেই শিল্পকে তিনি ভুলে শিখছেন তাদের এই সুবিধা বঞ্চিত হওয়ার জন্য তারা এই শিল্পটিকে আর পছন্দ করে উঠছেন না যার জন্য এই শিল্পগুলি উঠে যাচ্ছে এই গোষ্ঠীগুলি নিজেদের সংসার চালানোর জন্য এই সব কারুকার্যের মাধ্যমেই উঠতো কিন্তু এখন এই কারুকার্য না হওয়ার জন্য তার নিজের সংসারকে সংসার চালানোর জন্য সেই কাজটি ছেড়ে দিয়ে তখন অন্য কাজে ঢুকে পড়ছে যার জন্য এই শিল্প প্রায় উঠেই গেছে